কোথা থেকে বলছেন

কি হয়েছে স্যার আমি একটু বাইরে কাজে বেরিয়েছি আর কি বলুন না কি হয়েছে আচ্ছা আমি কাজ করছি তো তাহলে কাজটা মানে একটু হ্যাঁ ইয়ে গোছগাছ করে দিয়েই যাচ্ছি এখন কেমন আছে হ্যাঁ ছেলে কি ইয়েতে ইস্কুলের ভিতরে আছে না কোনো কিছু শরীর খারাপ ইয়ে দিন কতক আগে আগে জ্বর হয়েছিলো হ্যাঁ জ্বরটা সেরে গেছে সেরে যাওয়ার পর খায় না তো একটু দুর্বল টুর্বল আছে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ দিয়েছে ওষুধ খাছে কিন্তু এখন একটু দুর্বলতা আছে এখন কেমন আছে আচ্ছা কতদিন বলছে তিন সপ্তাখানেক আগে

হ্যাঁ চিকিৎসা চলছে ওষুধ আছে কিন্তু এখন একটু মানে ইয়েটা কমিয়ে দিয়েছে মানে ওষুধের ইয়েটা কমিয়ে দিয়েছে অনেক পরিমাণটা কমিয়ে দিয়েছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

আচ্ছা

আচ্ছা মোটামুটি ধরুন মিনিট চল্লিশ বাদে গেলে হবে স্যার অসুবিধা আছে কিছু সেরকম হ্যাঁ মানে তাহলে তার মানে এখনো ধরুন ইয়ে পৌনে তিনটে বাজছে আমি মিনিট চল্লিশেকের মধ্যে যাচ্ছি মানে আমি আমি তো অন্য জায়গায় কাজ করছি আমি এখান থেকে যেয়ে বাড়ি যাব বাড়ি যেয়ে ওষুধগুলো নেব হ্যাঁ সেখান থেকে হয়ে আবার ইস্কুল যাব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে স্যার তো ইয়ে আমি দেখছি যত তাড়াতাড়ি যাওয়ার আমি চেষ্টা করছি